কতটি যানবাহনের নাম হলো সাইকেল অটো রিক্শা টোটো বাইক বাস স্কুটি মারুতি প্লেন পিকআপ ভ্যান ঠেলা বুলেট বোলেরো সাফারি অটো টোটো মটর সাইকেল মিনিবাস দোতালা বাস ইত্যাদি